আমি সকালে ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে কল দেয় কল করে বলে যে ভাই আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা দীঘা যাব সবাই মিলে তা তুই কি যাবি আমি বললাম ঠিক আছে ভাই আমিও যাব দিয়ে আমরা সবাই মিলে দিই দে বাইক ট্রিপ বাইক ট্রিপ নিয়ে দিয়ে বাইক ট্রিপ করে দীঘা যাব তাই আমি বন্ধুদের সাথে বলি যে দেখ কি কি এবার ওরা বলে অনেক কিছুই তো লাগবে টাকা পয়সা খবরের কাগজ সরঞ্জাম খাবার দাবার অনেক কিছুই লাগবে আমাদের যেতে হলে প্রথমে আমাকে গাড়িতে তেল ভরতে হবে দশ লিটারের মতো ফুল ট্যাঙ্কি তেল করাতে হবে তারপরে আমাদেরকে এখান থেকে প্যান্ট জামা সব নিয়ে যেতে হবে প্যান্ট জামা সব ঠিকভাবে নিয়ে যেতে হবে যা যা লাগবে যদিন থাকব সেরকম প্যান্ট জামা নিয়ে যেতে হবে আর সেরকম টাকা নিয়ে যেতে হবে নিয়ে ও তো দিয়ে আমি আমার বন্ধুদের সাথে গেলাম প্রথমে দু তিনটে প্যান্ট জামা কিনে আনলাম দুটো প্যান্ট নিলাম দুটো জামা নিলাম কারণ আমার এই প্যান্ট জামা ছিলো না তাই আমি তারপরে আর তারপরে কিনলাম খাবার দাবার তারপরে নিলাম খাবার দাবার বাইক চেপে যাওয়ার জন্য মাকে বললাম যে ঘরে কিছু করে দেবে খাবার দাবার মা যা হোক একটা কিছু হালকার মধ্যে খাবার দাবার করে দেয় তারপর আমরা প্যান্ট জামা কিনে এসে ঘরে মা যেমন খাবার দাবার করে দেয় তারপর আমরা এগারোটার সময় বেরোই বাইক নিয়ে বাইক নিয়ে যেতে যেতে আমরা বর্ধমান থেকে বেরোই বর্ধমান থেকে বেরোতে বেরোতে আমরা অনেক চো চলে যাই চলতে চলতে তারপর আমরা আস্তে আস্তে করে এগোই এমনি হালকা স্পীডে যাচ্ছিলাম দি তখন আমরা আস্তে আস্তে আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম চা খেলাম চা টা খেয়ে আমরা আবার বাইকের চাবি স্টার্ট করে হালকা হালকা করে আমরা দীঘা দীঘা দীঘা অবধি পৌঁছে গেলাম দীঘাতে পৌঁছে আমরা একটি হোটেল নিলাম হোটেলে হোটেল নেওয়ার পর হোটেলে বললো দিনে এক দিনে তো চব্বিশ ঘন্টায় দু হাজার টাকা ভাড়া লাগবে তারপর আমরা চব্বিশ ঘন্টার দু হাজার টাকা ভাড়া দিলাম তারপর আমরা হোটেলে শিফট হলাম হোটেলে শিফট হওয়ার পর আমরা গেলাম হোটেল থেকে প্যান্ট জামা এমনি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বাইরে হোটেলে খেতে গেলাম এইটাই এইটুকুই হচ্ছে